যুব সমাজের বেকারত্বের দায় কিন্তু বেড়েই চলেছে বেকার কিন্তু পশ্চিমবাংলায় অনেক আছে কর্মসংস্থান কিন্তু সেরকম নেই সরকারের উচিত আরও কর্মসংস্থানের জায়গা তৈরি করে দেওয়া কারণ বেকারত্বের হার দিনে দিনে বেড়েই চলেছে বেকাররা কি করে খাবে বেকাররা মাঠে ঘাটে কাজ করছে বেকাররা কলকারখানায় কাজ করছে বেকাররা টিউশন পড়াচ্ছে কিন্তু সেগুলোও এক এক সময় বন্ধ হয়ে যাচ্ছে অনেক জায়গায় তো কলকারখানাও নেই সরকারকে আমি অনুরোধ করছি যে বিভিন্ন জায়গায় কলকারখানা তৈরি করুন আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে যেমন না বেকারত্বের জ্বালা নিয়ে আমাদেরকে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হয় বাইরের রাজ্যে কাজ করতে যেয়েও আমাদের ভবিষ্যৎ কোনো নিশ্চিত নেই আমাদেরকে ঘুরে আসতে হচ্ছে হয়তো মিত্যুও হয়ে যাচ্ছে অনেক শ্রমিকের অনেক বেকারত্বের ছেলেমেয়ের বেকারত্বের প্রচুর জ্বালা বেকারদের দিনরাত যেন ঘুম উড়ে গেছে বেকারত্বের জ্বালার জন্য বেকারত্বদের খুব কষ্ট বেকারতদেরদেরকে নিয়ে একটু ভাবুন বেকারত্বদেরকে নিয়ে একটু কর্মসংস্থানে সৃষ্টির জন্য সরকারকে আমি অনুরোধ করছি বারবার যে বেকারদেরকে একটু কাজের সুযোগ করে দিন কিছু কিছু বেকারকেও নেন অন্তত সকল বেকার একত্রিত হয়ে গেছে বেকারের সংসা সংখ্যা বেড়েই চলেছে বেকাররা কী করবে এটা ভাবতে পারছে না